হ্যালো হ্যাঁ কেলটু এই শোন না ঘুসুরিধাম শ্যাম মন্দির ওই কৃষ্ণ মন্দির ওখানে যাবি তো এই তো সামনের রোববার আর ইয়ে ওই হ্যাঁ ওই হাজার টাকা করে ভাড়া হ্যাঁ হাজার টাকা করে ঠিক আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে ফ্রি আছে কিন্তু কিছু বাইরে থেকেও খেতে হবে ঠিক আছে আর কী কী দু তিন দিনের জন্য মোটামোটি এবার কী নিবি সেইগুলো সব গুছিয়ে নিয়ে নে ঠিক আছে আবার পরে যাওয়ার সমায় আবার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হোটেল হ্যাঁ হোটেল বুক করা আছে ঠিক আছে ওখানে ওই একটা ওই ধর্মীয় একটা আলোচনার ব্যাপার আছে না ঠিক আছে ওই জন্য আমাকে আর একটা বন্ধু ফোন করেছিলো আমি বলি ঠিক আছে আমি একটা বন্ধুকে বলছি ঠিক আছে যাওয়ার জন্য ঠিক আছে আমরা দুজনেই যাবো তা আবার আদার্স লোকও থাকবে ঠিক আছে ধর্মীয় আলোচনা মানে অনেকেই থাকবে না ঠিক আছে তা তোর প্রয়োজনীয় জিনিসগুলো সব গুছিয়ে নিবি হ্যাঁ গ্রামের বেশ কিছু লোক আছে ঠিক আছে এবার কৃষ্ণ ঠাকুরের ওই সব নিয়ে কিছু একটা আলোচনা হবে ঠিক আছে ধর্মীয় একটা আলোচনা হবে ঠিক আছে পরিবারের লোক নিয়ে যাওয়া যাবে কিন্তু এখন সিট ফাঁকা আছে কি সেটা এখন দেখতে হবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিবি জামা প্যান্ট থেকে শুরু কোরে পে ওই জামা প্যান্ট তারপরে ওই মাজন ব্রাশ ঠিক আছে তাপরে জুতো ফুতো এ কিছু খাবারও নিয়ে নিবি ঠিক আছে কারণ বাসে যদি খেতে হয় হ্যাঁ কিন্তু ওই দিনকেই যেতে হবে ঠিক আছে তার এক দিন পরে হচ্ছে গিয়ে ওই অনুষ্ঠানটা হবে ঠিক আছে আগের দিন যেতে হবে ঘাড়ি তো রাতের বেলা ছাড়বে আটটা নটার দিগে